আমাদের এখানে বাস আছে

ট্যাক্সি আছে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুুলেন্সের ভাড়া ঠিক নেয় ভাড়াটা কখনও বাড়ে কখনও কমে আমাদের এখানে দেখা যাচ্ছে একটা রোগী নিয়ে যাব সেখানে অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি পাওয়া যায় না খুব তাড়াতাড়ি ইয়ে হয় না কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে টোটো গাড়িতে যেতে হয় লাক্স বাস আছে

নিয়ে যায় বাস সবসময় নিয়ে যায় আবার জায়গা আছে ট্রেন আছে ট্রেনের দাম টিকিট আছে টিকিট আছে টিকিট করতে হয় বাসের টিকিট করতে হয় অনেক ক্ষেত্রে বাস ভালো বাস অ্যাকচুয়েলি বাসটা পছন্দ হয় বাসের দাম আট দশ লাখ টাকা হবে বিদেশে ভ্রমণ করার সময় লাক্সারি বাস টি ভি থাকে দেখতে ভালো লাগে সেখানে ভাড়া বেশি বিদেশে আরও আরও সুন্দর সুন্দর গাড়ি সুন্দর সুন্দর ট্রেন বেরিয়েছে ট্রেন সব দামি দাম দামি ট্রেন ভাড়াও সেরকম এ সি এ সি ট্রেন ট্রেনে ভাড়া বেশি ট্রেন দেখা যাচ্ছে কিন্তু আরও ট্রাম আছে অ্যাম্বুলেন্স বাইরের দিকেও ভালো অ্যাম্বুলেন্স তোমার সবসময় পাওয়া যায় না যদিও ডেকে নিতে হয় অনেক ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু টোটো গাড়ি আছে যা এগুলো খুব ভালো আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা অনেক সমস্যার মধ্যে আছি আমরা বিদেশে গেলে ভারতে ভ্রমণের সময় বাস ভাড়া করা হয় ট্রেনে যাওয়া হয় সব কিছু করা হয় তাহলে দেখা যাচ্ছে সুন্দর লাক্সারি বাসগুলো হেভি সুন্দর দেখতে ভালো সুন্দর পরিষেবা সুন্দর ভাড়াও সুন্দর এই সব ক্ষেত্রে ভালো অ্যাকচুয়াল চলে ভালো

বাস